পশ্চিমবঙ্গ একটি সাংস্কৃতিক দেশ এখানে বিভিন্ন উৎসব এবং বিভিন্ন খেলা সাংস্কৃতিক অনুষ্ঠান ধর্মীয় অনুষ্ঠান পূজা লক্ষ্য করা যায় এখানে বিভিন্ন খেলা যেগুলো যেমন ফুটবল ক্রিকেট অলিম্পিক হকি এগুলো দেখা যায় এবং বিভিন্ন পূজাও এখানে লক্ষ্য করা যায় যেমন দুর্গা পূজা সরস্বতী পূজা লক্ষ্মী পূজা কালী পূজা গনেশ পূজা প্রভৃতি পূজা লক্ষ্য করা যায় এবং বিভিন্ন উৎসবও কিন্তু এখানে দেখা যায় তো এগুলোর ফলে মানুষের মধ্যে ঐক্যতা তৈরি হয় ঐক্যবদ্ধ মানুষ ঐক্যবদ্ধ হয়ে ওঠে মানুষের মধ্যে সহানুভূতি লক্ষ্য করা যায় ধরতে গেলে বলতে গেলে বলা যায় মানুষের চারিত্রিক বিকাশ ঘটায় কিন্তু এগুলো কারণ মানুষে মানুষে ভালোবাসার সৃষ্টি হয় টান সৃষ্টি হয় যা একটা মানুষের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপুর্ণ ভূমিকা পালন করে একটা মানুষকে মানুষ প্রকিত মানুষ রূপে গড়ে তোলার ক্ষেত্রে কিন্তু এই সংস্কৃতির কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু আছে তাই পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে ঐক্যতা তৈরি হয় এই সাংস্কৃতিক অনুষ্ঠান ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে